বাংলা হিন্দির মধ্যে এ অঞ্চলে অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষা সম্পর্কিত রয়েছে বাংলা হিন্দি যেমন এই অঞ্চলে ব্যবহার করা হয় তার সাথে বাংলা ভাষা অনেকভাবে ব্যবহার করা হয় বা অন্যান্য যেসব ভাষা আছে যেমন বিহারী মারাঠি গুজরাটি এই সব সম্প্রদায়ের লোকরাও এখানে থাকেন এবং তারা বাংলা ভাষাও শিখেছেন এবং বাংলা ভাষার সাথে সুন্দরভাবে সম্পর্ক গড়ে তুলেছেন